হ্যাঁ কাকিমা হ্যাঁ হ্যাঁ বলছি এই সর্বমঙ্গলা মন্দিরে তো একটা অনুষ্ঠান আছে তো ওখানে হ্যাঁ কখন কি ও যাবে একটা তো সকালবেলার দিকে প্রচুর ভিড় হয় সকাল মোটামুটি নটা দশ সাড়ে ছটা অত সকালে যাবে সে ঠিক আছে তাহলে তো ইয়ে অত সকালে যেতে গেলে তো টোটোকে বলে রাখতে হবে আগে থেকে হ্যাঁ বেলাতে গেলে ওই সেই অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হবে অনেক সমস্যা

আর আর কে কে যাবে আর তোমাদের বাড়ি থেকে আর কেউ যাবে টোটোতে তো চার পাঁচজন পাঁচজন চারজন তো ধরবেই বড়ো চেপে চুপে গেলে হয়তো ছোটো নিয়ে গেলে হ্যাঁ কষ্ট করে দেখো একসঙ্গে বেশি গেলে ভাড়ার দিকটাও পুষিয়ে যায় হ্যাঁ

আমাদের বাড়ির থেকেও ধরো আমাদের বাড়ির থেকেও ধরো দুইজন যাবে তোমাদের যদি তিনজন হয় পাঁচজন হয়ে যাবে টোটো টোটো কাউকে বলেছো টোটো তাহলে দেখি এখন তাহলে বলে রাখতে হবে দেখি ও তাহলে হ্যাঁ হ্যাঁ আবার ফুল টুল তুলতে হবে তো তা ফুল তুলবে কখন অত ভোরে ফুল তুলবে না ওখান থেকে ডালা কিনে নেবে হুম তা মিষ্টি মিষ্টি টিস্টি কি কিনতে হবে কিনে দেব না কি মিষ্টি বা ফল ওখানে ওরা তো ওখানে তো ওরা রেডিমেড দিয়ে দেবে ওটা অত ভালো হয় না নিজেরা কিনে নিতে পারলে ভালো হয় ঠাকুরকে দেব তো ঠাকুরকে দিতে গেলে তো একটু সবাই মানে কিনবে মানে একটু ভালো দেওয়া উচিত ওখানে তো সব সেইরকম ভালো পাওয়া যায় না ওরা নিজেদের মতো কোনোরকমে সাজিয়ে দেয় ওরা কম দামের ভেতর ঠিক আছে তাহলে আমি টোটোকে বলে রাখছি হ্যাঁ টোটোকে দেখি রাতে এখন রাতের বেলায় বলে রাখলে তখন তো আর টোটো পাওয়া যায় না অতো ভোরে হ্যাঁ

হুম ঠিক আছে